হ্যাঁ আমি বাড়িতে আগে কখনোই রান্না করতাম না কিন্তু আমার বাবা মা এক দিন বিভিন্ন দরকারে একজন কুটুমের বাড়ি গিয়েছিল সে বাবা মা বাড়ির বাইরে থাকায় আমাকে রান্না করতে বাধ্য হয়েছিলাম সেদিন আমি রান্নার মধ্যে রেঁধেছিলাম মাংসের ঝোল আর ভাত মাংসের ঝোলটা আমি কীভাবে বানিয়েছিলাম বলতে গেলে প্রথমেই আমি মাংসটা কিনতে গিয়েছিলাম দোকানে বাজারে গিয়ে প্রথমে ভালো দেখে মুরগির মাংস কিনে আনলাম এবং তারপরে মাংসটিকে ধুয়ে নুন লঙ্কা মিশিয়ে রেখে দিয়েছিলাম এবং তারপরে আমাকে সেই মাংসটা কষতে হয়েছিল আদা লঙ্কা রসুন এবং বিভিন্ন যে সব মশলা রয়েছে সেই সব মশলা দিয়ে আমি মাংসটিকে কষেছিলাম তার পরে তার মধ্যে কিছুটা জল দিয়ে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তার পরে গরম মশলা দিয়ে মাংসটিকে নামিয়ে নিয়েছিলাম এই মাংসটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল এরপর থেকে আমার রান্না সম্পর্কে বিভিন্নভাবে আগ্রহ জেগেছিল এর তারপর থেকে আমি মায়ের কাছ থেকে অনেক ধরনের রান্না শিখেছি এবং আমাকে রান্না করতে ভালো লাগে এই রান্নাঘর থেকে আমি বিভিন্ন জায়গায় যখন বনভোজন হয় এবং অনুষ্ঠান বাড়িতে হয় তখন রান্না করতে আমাকে ডেকে থাকে আমি বিভিন্ন ধরনের পদ রেঁধে তাদেরকে খাইয়ে থাকি